আমি স্কুল বা কলেজে ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে অনেক কথাই জেনেছি যেমন ভারতীয় বিজ্ঞানীগুলি হলো আইজ্যাক নিউটন তারপরে আর্যভট্ট এবং আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু বলে গেছেন গাছেরও প্রাণ আছে আর আইজ্যাক নিউটন বলেছেন যে পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির ফলে সব কিছু জিনিসই নিচের দিকে নেমে আসে যেমন একটি আপেল পেকে গেলে সেইটি উপর দিকে যায় না সেইটি কিন্তু নিচের দিকে নেমেই আসে আবার একটি বলকে যখন উপর দিকে আমরা ছুড়ে দিচ্ছি সেইটিও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে নেমে আসে